আমার কাছে কিন্তু পেনসিলটাই সেরা আমি ছোটোবেলা থেকে পেনসিল দিয়ে আঁকছি এবং আমার পেন্সিলটাই কমফোর্টেবল চার চার কোলটা হচ্ছে পেন্সিলেরই মতো চারকোল মানে হচ্ছে কয়লা তো পেনসিল যেমন সরু করে কাটা যায় চারকোলটা সেইভাবে সেইভাবে ব্যবহার করা যায় না আমাকে ড্রয়িং করতে গেলে আগে সরু সরু দাগ দাগের দরকার যেগুলো দিয়ে আমি পেনসিল দিয়েই কেটে শুরু করতে পারি কিন্তু চারকোলে সেটা সম্ভব নয় চারকোলে আপনি শেড করলেন শেড করলেন বা কোনো কিছু আঁকলেন সেটা সুবিধা বেশি আর যারা নতুন আর যারা নতুন ড্রয়িং শিখছে তাদের জন্য তো চারকোল একদমই সুবিধার নয় পেন্সিলই ব্যবহার করতে পারবে এবং পেনসিল ব্যবহার করার অনেক সুবিধাই আছে আপনি পেন পেনসিলের ব্যবহার না শিখতে পারলে রঙের ব্যব রঙের ব্যবহার শিখতে পারবেন না বা চারকোল বলুন কোনোটাই শিখতে পারবেন না সেই জন্য আমার কম্ফোর্টেবলটাই হচ্ছে পেন্সিল পেনসিল দিয়ে আমি চারকোলটার কাজ করতে পারি আবার পেনসিলেরও দরকার আবার পেন চারকোল দিয়ে আমি পেনসিলের কাজ করতে পারবো না এটা সবথেকে বড়ো অসুবিধা এবং পেনসিলের মতো করে সুবিধা করে কোনো কিছু আঁকতে পারবো না